পশ্চিমবঙ্গের ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন রকম সম্প্রদায়ই থাকে কিন্তু সব সম্প্রদায় মিলেমিশে আমাদের চলতে হবে এখন হচ্ছে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান সেসবগুলো আমাকে আমাদেরকে দেখলে হবে না হ্যাঁ আমাদের যেভাবে যে যে যেভাবে সন্তুষ্ট হবে তাকে সেইভাবে সন্তুষ্ট করতে হবে এবং যে যেভাবে চলতে চাইবে তাকে সেইভাবে চালিয়ে নিয়ে আমাদেরকে মানে চলতে হবে আর এখন পশ্চিমবঙ্গের ব্যবসায়িক হাল তো ভীষণ খারাপ এখন মানুষের কাছে টাকা পয়সা ঠিকঠাকভাবে নেই সেইভাবে মানুষ কেনাকাটা করতে পাচ্ছে না যেহেতু মানুষের কাছে পয়সা কড়ি কিছুই নেই সেই সূত্রে এখন একটু ধার দেনা ধার দেনা করতে হচ্ছে মানুষদেরকে আমাদেরও ধার দিতে হচ্ছে না দিলে কোনোরকম মানে কিছুই হচ্ছে না সেই সূত্রে ওদেরকে ধার দিতে হচ্ছে দেওয়ার ফলে এবার আমাদের কী হচ্ছে সেই ধার তুলতে তুলতে আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মানে খুবই কষ্ট হচ্ছে সেই ধার দেনাগুলো ক্লিয়ার করতে আর তারাও দিতে পারছে না তাদেরও তো আয় রোজগারের অবস্থা ভীষণ খারাপ তারা কীভাবে দেবে সেটাও আমাদেরকে দেখতে হবে আর তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ার তোমার হচ্ছে সাহায্য নিতে হবে আর এখন তো ইন্টারনেটের যুগ ফোনের যুগ ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ফোনের মো ভিতর দিয়ে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছাতে হবে তাদের কাছে আমাদের যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি সেই সব প্রোডাক্টের সব কিছু মানে ফিচার্স তাতে দেখা যাচ্ছে যার তার ভালো দিকটা খারাপ দিকটা সব কিছুই তাদের সঙ্গে মানে ফোনের মাধ্যমে তাদের তাদের কাছে গিয়ে সব কিছু জানাতে হবে বোঝাতে হবে এইভাবে পশ্চিমবঙ্গে মোটামুটি একটা ব্যবসা বাণিজ্য করলে মোটামুটি